আমি যখন প্রথম জঙ্গলে যাই আমি অনেক হতাশ হয়েছিলাম যে আমি জঙ্গলে এলাম একটাও পাখি দেখতে পেলাম না দেখতে পাইনি না পেয়েছি দু চারটে দেখতে পেয়েছি তাতে মন ভরেনি তো বাড়ি চলে গেলাম পরে আবার যখন পাখি দেখার ইচ্ছে হল তখন দোমনা করে ভাবতে লাগলাম বন্ধু বলল যে তুই একটা দূরবীন কিনে নে আমি ভাবছিলাম যে আবার দূরবীন কিনব অত টাকা দিয়ে দূরবীন কিনব ভাবতে ভাবতে দোমনা করতে করতে দূরবীনটা কিনেই ফেললাম তার পরে যখন জঙ্গলে যাই আমি দেখলাম অনেক পাখি অনেক পাখি দেখে আমার মনটা ভরে গেল এমনকি আমি এটাই বলতে চাইব আমার মতো যে সব পাখিপ্রেমীরা আছে তারাও জঙ্গলে যাওয়ার আগে দূরবীনটা কিনে নিন দূরবীনটা দিয়ে আমরা দেখা যাচ্ছে কোনো দূরের পাখি আছে সেটাকে আমরা বড় করে দেখতে পারব কিংবা কাছে কোনো পাখি আছে সেটাকে ছোট করে দেখতে পারব সেদিন সত্যিই দূরবীনটা কেনার পরে আমার অনেক মনটা ভরে গিয়েছিল পাখি দেখে আমার শান্তি হয়েছিল যে আমি খুব আনন্দ পেয়েছিলাম আমি বলতেই পারিনি কাউকে আমি বলব যারা জঙ্গলে আমার মতো পাখি দেখতে যায় তাদের দূরবীন কেনা উচিত